হ্যাঁ বাবু বলুন হ্যাঁ বাবু শুনতে পাচ্ছি না বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাবু ভালোই তো চলছে এবার কাস্টমার মাঝের দিকে খুব কমে গিয়েছিলো আবার কিছু পোস্টার টোস্টার করে ভালো রকম মানুষজনের আকর্ষণ ফিরিয়ে মোটামুটি এখন আপনার আশীর্বাদে ভালোই চালাচ্ছি সামনে তো সেল টেল থাকছে হুম হুম হ্যাঁ

না না না স্যার ধা দার ধার দিচ্ছি না বাবু ধার দিলে তো আমি জানি যে একটু চাপ হয়ে যাবে কারণ এই সিজিনটাতে ধার দিলে তো হবে না সেলের সময় সেলের যে হ্যাঁ এটা ঠিক করে নিয়েছি যে সেলের কোনো ইয়ে হচ্ছে সেলের কোনো জিনিস ধারে দেবো না সেল যা হবে একদম পুরো ক্যাশে হবে হ্যাঁ এটা ঠিক করেছি মোটামুটি ভালোই চলছে নতুন কিছু নামাব ভাবছি হ্যাঁ হুম অনেক অনেকটাই নামানো হয়ে গেছে এবার কয়েকটা যেগুলো বেরিয়ে গেছে সেলের আগেই সেগুলো আবার নামিয়ে নিতে হবে মোটামুটি ভালোই চলছে ওগুলো সব বেরিয়ে গেছে ওরগুলো ওগুলো সব সব বেরিয়ে গেছে ভালো ওদিকটা ভালো সব বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি আবার কোম্পানিকে ফোন করলাম তো ওখানে কোম্পানি আমাকে বললো ওখান থেকে হচ্ছে পয়সা কিছু ব্যাক করবে এবং যে সমস্ত কাস্টমারেরা ওগুলো কিনেছে তাদেরকেও পয়সা ব্যাক করা হবে হুম হুম কোনো রকমভাবে পোকায় টোকায় ওগুলো কেটে দিয়েছিলো হয়তো তবে ওগুলো যে আমাদের দোকানে কেটেছিলো সেখানে না কোম্পানি থেকেই ওরকম ছেঁড়াই পাঠিয়েছিলো হুম হুম হুম হুম হ্যাঁ স্যার ফোন করবেন তাহলে